হ্যালো ডলি ম্যাম বলছি আমাদের আমি আমার পরিবারের সবার জন্য হচ্ছে ছেলেদের মেয়েদের সবার জন্য ড্রেস কিনব তো আপনাদের দোকানে কি পাওয়া যাবে হুম তো আপনারা ও ওই কি কোনো ছাড় দিচ্ছেন ও আচ্ছা আমি আর হচ্ছে সবই ড্রেসের উপরেই ছাড় আছে ও আচ্ছা আর বলছি ড্রেসের উপরে আর সব ড্রেসের তো প্রচুরই দাম আছে যদি একটু দামগুলো কমানো যেত আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ